কী রে কেমন আছিস বাহ্ অনেক দিন পর দেখা হলো রে তোদের তোর সাথে এই তো হ্যাঁ এই একদম বাজার খারাপ একদম চলছে না ঠিকঠাক এই তো একদম মানে কী বলব হ্যাঁ এবার ঠিকঠাক হচ্ছে না আর তাছাড়া মন মেজাজও খুব একটা ভালো নেই এই টাকা পয়সার ব্যাপার বাড়িতে লোকজন এত খাওয়া দাওয়া হেনতেন কোনো কিছুই তো হচ্ছে না এই তো এই কদিন আগে দেখলাম যে একটুখানি একটুখানি এই গন্ডগোল ফন্ডগোল এই সেই এই ঝামেলা আর ভালো লাগে না যেন হুম তার পরে তোমরা তোমরা ঘুরতে টুরতে যাবে না কি ও আর না এই তো এই তো সেদিন অ্যাক্সিডেন্ট একটা দেখলাম হুম এই তো হুম সেদিন দেখলাম এত খারাপ লাগছিল হুম হুম হুম হুম ও সাবধানে যাস সাবধানে থাকিস যা দিনকালের অবস্থা হুম হুম হুম হুম খুব দিনকালের অবস্থা পরিস্থিতি খুব খারাপ মানে কখন যে কী করবে কোনো কিছু মানুষের হিতাহিত জ্ঞানই থাকছে না এই তো আমার আমার তো এই বেচাকেনা নিয়ে এই চিন্তা ভাবনায় সব বাড়ির সব ভালো আছে তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই তো আমার স্টেশন আসছে আমি নামছি হ্যাঁ পরে আবার দেখা হবে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম